কাপড় ধোয়ার জন্য আমি ডিটারজেন্ট পাউডার ব্যবহার করি যেটার সাহায্যে প্রথমে জল দিয়ে বালতির মধ্যে ডিটারজেন্ট গুলে তার মধ্যে নাড়াচাড়া করার পর জামা কাপড়গগুলি ভিজিয়ে দিই ভিজিয়ে দেওয়ার পর সেগুলি সকালের দিকে জল দিয়ে কাচা ধোয়া হয়ে যায় প্রথমে একবার থুপে কেচে নিই প্রথমে একবার থুপে কেচে নিই দিয়ে সেই জলটা ফেলে দিই তারপরে আবার যখন ধোয়া হয় সে দ্বিতীয় জলটাতে মধ্যে জমাগুলো আবার কেচে নিই তারপরে আবার তৃতীয়বার জল দিয়ে ধোয়া হয় আমি জানি যে আমি জল নষ্ট করিনি কারণ জলের অপর নাম জীবন জীবন তাই জল নষ্ট করা উচিত নয় আমাদের প্রত্যেকটি মানুষেরই ভাবা দরকার যে জল কী করে সংরক্ষিত করা যায় জল নষ্ট করলে মানুষের কোন দিনই তার ভাল হতে পারে না কারণ জল ছাড়া মানুষ বাঁচতে পারে না আর সেই জল নষ্ট করার পরে পরে যদি না জল আমরা পাই তখনই খুব জল অপচয় করা উচিত নয় আর জল অপচয় করলে প্রত্যেকটি মানুষের জীবনে একটা আতঙ্কিত দিক কারণ জল ছাড়া কোন মানুষ বাঁচতে পারে না তাই জল অপচয় করা উচিত নয় সেক্ষেত্রে আমি বলব জল অপচয় করা কোনো দিকেই উচিত নয় আর আবহাওয়ার পরিস্থিতি অনুযায়ী যদি মেঘলা মেঘলা আকাশ থাকে তখন আমি ভিতরের দিকে ছাদে দিয়ে আসব আর রোদ রোদ্দুর উঠলেও আমি ছাদে দিয়ে আসব কারণ ছাদে রোদ্দুরেতেও জামা কাপড় শুকিয়ে যাবে আর মেঘলা আবহাওয়ায় জামা কাপড় শুকিয়ে যাবে যেদিন যখন বৃষ্টি পড়ে সেই আবহাওয়াতে আমি তখন নিচে কোন ব্যালকনি বা বারান্দার মধ্যে তার খাটিয়ে মেলে দেব যেখানে জামা কাপড়গুলি তাড়াতাড়ি মেলা যাবে কারণ জামা কাপড় শুকনো করা বিশেষ প্রয়োজন তাই বিভিন্ন আবহাওয়ার পরিস্থিতি আমি আমার জামা কাপড়গুলি যেরকম জায়গা ভাবে শুকনো করে নেব যদি রোদে দেয় তো রোদে দিয়ে আসব একটু রোদে শুকনো হওয়ার পর সেটা আবার নিয়ে চলে আসব আর নইলে আর মেঘ মেঘ করলে বাতাস দিলে সেদিন ক্লিপ দিয়ে আমি ছাদে দিয়ে দিয়ে আসব এইভাবেই আমার জামা কাপড়গুলি আমি শুকনো করে নেব এই আর আর জল আমি অপচয় কিছুতেই করব না কারণ জল অপচয় করা কোনভাবেই উচিত নয় জলের দিকে আমার প্রত্যেকটি মানুষেরই জল অপচয়ের দিকে খেয়াল দেওয়া দরকার বা লক্ষ্য দেওয়া দরকার বিভিন্ন পরিস্থিতির মধ্যে জল না থাকলে মানুষ বাঁচতে পারে না জীবনে নিত্য প্রয়োজন বা দৈনন্দিন জীবনে জল ছাড়া মানুষ অচল তাই জলের তাৎক্ষণিকতা আমরা সবাই বুঝতে পারি তাই প্রত্যেকটি মানুষেরই জলের দিকে নজর দেওয়া দরকার